কবিতা এমন একটা জিনিস যা মুখের না বলা কথা কলমের মধ্যে দিয়ে বলা যায় কবিতা এমন একটা জিনিস যা মনের ভাবকে অনেক বড়ো মনের ভাবকে খুব ছোটো আকারে প্রকাশ করা যায় কবিতা এমন একটা জিনিস একটা কঠিন ধারণাকে সহজভাবে প্রতিস্থা প্রতিস্থাপন করা যায় আমার মনে পড়ে আমি ছোটোবেলায় ক্লাস টেনে পড়ার সময় আমি আমার এক বন্ধুকে একটা কবিতা লিখেছিলাম গ্রীষ্মের ছুটির পরেই কবিতাটি লেখার পর আমি ভাবতে পারিনি সে এতোটা পছন্দ করবে কিন্তু যেহেতু আমি নিজের হাতে লিখেছিলাম নিজের অনুভূতি দিয়ে লিখেছিলাম নিজের অনুভব দিয়ে লিখেছিলাম যেখানে কোনো কারও কোনো কপি করা ছিল না তাই সেটি তার আমার বন্ধুরও খুব ভালো লেগেছিলো সেটি পড়ার পর আমায় সে ফোন করেছে ফোন করে বলে যে ভাই কীভাবে লিখেছি না লিখেছি তাতে পরিষ্কারভাবে একটা বোঝা যায় যে কবিতা এমন এক বিষয়বস্তু যা মানুষের মনকে ছুঁতে বাধ্য আপনার সঙ্গে যতই শত্রুতা থাকুক না কেন কবিতা এমন একটা জিনিস যা শত্রুকে তার বন্ধুতে পরিণত করতে পারে